হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলছি বলুন কী বলছেন বলছি এ কী বলছি কী বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সমস্ত ধরণের হ্যাঁ যে সব নামি দামি সার রয়েছে তাছাড়া যে যখন নতুন নতুন বাজারে যে সব ভালো ভালো সারগুলো এসছে সেই সব সারই আমাদের এখানে পাওয়া যায়

হ্যাঁ ডিএপিগুলো এখন এগারোশো পঞ্চাশ করে চলছে আর ইউরিয়াটা হচ্ছে বারোশো ষাট করে চলছে ঠিক আছে আর হ্যাঁ একটু এবছর দামটা একটু বাড়া রয়েছে কিছু করার নেই ওটা সরকার থেকে ভর্তুকি দেওয়ার পরেও এতোটা দাম বেড়েছে আর আমাকে ইয়াটা বলতে পারি যে এবারে নতুন নতুন অনেক কিছু সার বেড়িয়েছে সেগুলো লা ছড়িয়ে দেখতে পারেন মানে যে হয়তো নামি দামি কোম্পানি নয় মানে নতুন বেড়িয়েছে কিন্তু ওই উপকারটা মানে কাজগুলো একই রয়েছে যেমন হচ্ছে যেমন হচ্ছে একটা এবারে হচ্ছে নতুন একটা রাসায়নিক হচ্ছে ইউএসপি সার বেড়িছে হ্যাঁ যেটা ডিএপি সারের সমান আছে ডিএপি সারে যা দেওয়া আছে এতেও তা দেয়া আছে কিন্তু ইউএসপি সার নতুন বেড়িয়েছে মানে এতে নতুন কোম্পানি তো ওই জন্য দামটা একটু কম যেমন ডিএপিটা হচ্ছে কতো বললাম এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ক তিনশো টাকা কমে হয়ে যাবে আপনার

হ্যাঁ হ্যাঁ আর আরো একটা জিনিস বলবো যে ইউরিয়াটা না দিয়ে হচ্ছে একটা নতুন জৈব সার বেড়িয়েছে ওটা দিন জমিটা মানে উর্বর হবে ইউরিয়া তো রাসায়নিক জিনিস না জমিটাকে ক্ষার করে দিচ্ছে কিন্তু আপনি যদি হচ্ছে ইয়াটা এই ইউরিয়া নতুন জৈব সারটা বেড়িয়েছে ওটা দিয়ে দেন তালে জমিটা খুব খুব মানে উর্বর হয়ে থাকবে ফসলটা ভালো হবে আপনি ও কতোটা কার্যকারী এটা হচ্ছে প্রথমবার দিলে প্রথমবারে একটু ইয়া থাকবে সন্দেহ থাকবে একবার জমিতে দিয়ে দেখুন তারপরে দেখবেন আর কি ভালো জিনিস সারটা কখন নেবেন আপনি আর একজন যে এসতে হবে যে হচ্ছে এখন আধার কার্ড ছাড়া সার দেওয়া যাচ্ছে না যো ইয়া ধা ইয়া থেকে আর কি মানে দোকান থেকে সার দেওয়া যাচ্ছে না আধার কার্ডের আঙুলের ছাপ দিতে হবে একজনকে আপনাকে আসতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

ধন্যবাদ রাখছি